হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ কী বাইক আছে আপনার আচ্ছা আপনি কি ফুল বডি মডিফাইড করবেন পার্টস হুম পার্টস চেঞ্জ করবেন না কি এমনি স্টিকার দিয়ে ইয়ে আচ্ছা আচ্ছা

হ্যাঁ সব কার মডিফাই করা হয় আপনার কার আছে না কি আচ্ছা তো আপনি খরচ বলতে কী ধরুন বাজারে অন্য কারোর থেকে একটু কম দামে করে দেবো আপনাকে চাপ নেই এবারে পার্টসের দাম পার্টসগুলো আমাদের এখানেই পাওয়া যাবে হ্যাঁ পার্টসগুলো আলাদা কোত্থেকে আলাদা কোথাও থেকে কিনতে হবে না তাহলে আপনার খরচ বেশি পড়ে যাবে আমাদের কাছেই সমস্ত পার্টস থাকে এবং স্টিকারও আপনার থাকে তো আপনি একটা কাজ করবেন কালকে দোকান বন্ধ থাকে হ্যাঁ তো সোমবারে দোকান বন্ধ ওই কাল তো আপনি একটা কাজ করবেন মঙ্গলবারের দিকে দোকানে আসবেন গাড়িটা নিয়ে হ্যাঁ মোটামুটি বাস স্ট্যান্ড থেকে আপনার ওই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওখান থেকে আপনার একটু করে আপনার তিন মিনিটের রাস্তা হুম হুম আচ্ছা বেশ ঠিক আছে ধন্যবাদ